কিরে ট্রেনে আজকে সিট পাস নি কিরে ট্রেনে আজকে সিট পাস নি জায়গা রেখেছিস তো তাহলে এবার পুজোর ছুটিতে চ কালিম্পং থেকে ঘুরে আসি কীরকম খরচ হবে আইডিয়া আছে আজকে অফিসে বসের কাছে গালাগালি শুনেছিস নাকি মুড অফ বলছি আজকে অফিস অফিসে বছ এ বসের কাছে গালাগালি শুনেছিস নাকি মুড অফ তোর তা কী টিফিন নিয়ে যাচ্ছিস হ্যাঁ চল কালিম্পং থেকে ঘুরে আসি খুব মজা হবে ওয়েদারটা খুব ভালো একটু শীতের পোশাক নিতে হবে কিন্তু তুই তোর ফ্যামেলিকে নিস আমি আমার ফ্যামেলিকে নেবো খুব মজা হবে হুম ওখান থেকে কিছু কেনাকাটাও করবো ঠিক আছে রাখছি তাহলে আমার স্টেশন চলে এসছে